রিল মানে তো ভিডিও আমাদের নিজের ভিডিও করি এবং বাচ্চাদেরও রিল করি রিল ভিডিও রিল মানে ভিডিও তো আমরা করি ছাড়ি ফেসবুকে দিই ছাড়ি এবং নাচি এবং নাচ ইয়ে করি অনেকগুলো লাইক পাই ইন্সটাগ্রামে দিই লাইক তার পরে হচ্ছে কি ফেসবুকে দিই ছেড়ে দিই এগুলো অনেক রকম এ করি নাচি ইয়ে মানে এখন আর কি যত নতুন নতুন গান উঠেছে এখন তো আর তা আর পুরনো তো সেরকম যত নতুন নতুন হচ্ছে তত নতুন নতুন নাচ গান সবই বেরচ্ছে তোমরা কী কর সবই নতুন নতুন সেটাও ভালো লাগে যেটা ভালো লাগে সেটাই ছাড়ি সেটাই দিই সেটাই দিই সেটাই নাচ ইয়ে করি বাচ্চাদের রিল বানাই নিজেদেরও বানাই ফ্যামিলিতে কী কী হয় না হয় সেসব নিয়ে অনেক সময় আলোচনা কর অনেক সময় রিল বানাই যে আমরা ফ্যামিলিতে এই করছি আমরা এই কজন আছি কী বানাচ্ছি না বানাচ্ছি অনেক সময় অনেকেই রিল আমরা করেই থাকি করি ফেসবুকে দিই ইন্সটাগ্রামে দিই ওগুলো করি আমরা